আমাদের বাড়িতে জন্মানো ফুল দিয়ে আমরা ঠাকুরের পূজা করি ঠাকুরকে মালা গেঁথে দিই এছাড়াও আমরা কিছু কিছু ফুল তুলে নিয়ে এসে বাড়িতে সাজিয়ে রাখি গন্ধের জন্য ফুলদানিতে রেখে দিই তাছাড়াও পাশাপাশি বাড়িতে পুজো করার জন্য তারা যখন ফুল নিয়ে যায় আমরা আমার বাগান থেকে ফুল তুলে তাদেরকে দিয়ে থাকি এছাড়া আমরা ফল দিয়ে বাড়িতে ঠাকুরের পুজো করি বাড়িতে কেউ যখন আত্মীয়রা আসে তাদেরকে ফল দিয়ে আপ্যায়ন করি তাছাড়া যদি খুব বেশি ফল হয় যখন তখন আমরা কিছু ফল বাজারে বিক্রি করে দিই যার থেকে কিছু পয়সা আসে তা দিয়ে বাগানের সার তারপর অনেক কীটনাশক ওষুধ সেসব আমরা কিনে থাকি এছাড়া ফল আমরা প্রত্যেকেই বিকেলে প্রতিদিন ফল খাই তার জন্য আমাদের শরীর ভালো থাকে এই এই সব কাজেই আমরা বাগানের ফুল ফলকে লাগিয়ে থাকি